আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় শিক্ষা বা শেখার সুযোগ রয়েছে যেখানে আমরা বাড়ির সামনাসামনি কোচিং সেন্টার পেয়েছি যেখান থেকে আমরা ফ্রিতে কোর্স করতে পারি যেমন অ্যাবাকাস সেন্টার কোচিং ছাত্রবন্ধু কোচিং সেন্টার নীলমানন্দ কোচিং সেন্টার ত্রিবেণী কোচিং সেন্টার স্টাডি সেন্টার আর এ রকম সেন্টার থেকে আমরা কোচিং সেন্টার থেকে আমরা ফ্রিতে কোর্স করতে পারি যেখান থেকে আমরা আমাদের শিক্ষার দিক থেকে উন্নয়ন করতে পারি আমরা শিখতে পারি অনেক কিছু যেখান যে যেখানে আমরা গিয়ে শিখে সেখান থেকে আমরা শিখতে পারি শিক্ষা গ্রহণ করতে পারি আমরা শিক্ষার দিক থেকে উন্নয়ন করতে পারি তা রপরে হাসপাতাল আমাদের বাড়ির পাশাপাশি হাসপাতাল রয়েছে আমাদের কোনো শরীরে রোগ জ্বালা হলে আমরা সেখানে গিয়ে ইয়ে ওষুধ নিতে পারি সেখানে ডাক্তার দেখাতে পারি সেখানে গিয়ে আমরা পরীক্ষা করতে পারি নানা রকমের তারপরে সেখানে গিয়ে আমরা আমাদেরকে বিনা চিকিৎসায় থাকতে হয় না আমরা বাড়ির পাশাপাশি হাসপাতাল থাকাতে আমরা কিছু আমাদের শরীরে রোগ জ্বালা হলে আমরা সঙ্গে তৎক্ষণাৎ গিয়ে এ ওষুধ নিতে পারি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারি তো আমাদের কোনো অসুবিধা হয় না কারণ আমরা আমাদের বাড়ির পাশাপাশি সব কিছুটা পেয়ে যাচ্ছি তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের কোনো রকম অসুবিধা হয় না আমরা এ দিক থেকে শিক্ষার দিক থেকেও আমরা পাচ্ছি উন্নতি আবার চিকিৎসার দিক থেকেও আমরা হাসপাতাল পাচ্ছি বাড়ির সামনাসামনি যেখানে আমরা যখন যখন পারি যেখানে পারি বিনামূল্যে আমরা চিকিৎসা করতে পারি কোনো টাকা খরচও হয় না আর তো আমাদের বাড়ির কাছাকাছি হওয়াতে আমরা যখন ইচ্ছে যেয়ে যখন রোগ জ্বালা হয় যখন ইচ্ছে গিয়ে আমরা করতে পারি সেটা তো আমাদের অসুবিধা কোনো হয় না আমরা সেখানে বিনামূল্যে ডাক্তার দেখাতে পারি বিনামূল্যে ওষুধ পাই বিনামূল্যে আমরা পরীক্ষা করাতে পারি সেই জন্য আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় বাস করি আমরা গর্ব বোধ করি